পশ্চিমবঙ্গে বিভিন ঋতুতে বিভিন্ন কারণে বৃষ্টি হয় এবং সেই কারণে এই জলের জল সরবরাহ বা জলের ব্যবস্থার কারণে নানা রকম দেখা যেতে পারে গাছপালা বৃদ্ধির কারণে জল জল দেখাচ জল সরবরাহ করা হয় খেতের পাশ দিয়ে জল সরবরাহ করা হয় এছাড়াও আরো জল নিকাশী ব্যবস্থা বা জল সরবরাহের কারণে চাষের বৃদ্ধি হয় এবং কৃষি জমির বৃদ্ধি হয় যার ফলে আমরা উৎপন্ন কৃষিজ ফ ফসল দেখতে পাই সেচ ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য এই ভৌগলিক অবস্থান খুবই কার্যকরী কারণ জল বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন এক দিকে যেমন উচিত শেষ সেচ ব্যবস্থায়ের খারাপও দিক আছে তেমনই ভা ভালো দিকও আছেচ কারণ সেচ ব্যবস্থায় জলের প্রচুর জোগান দেয়া দরকার এবং অন্য দিকে আবার বে বেশি বৃষ্টিপাত হলে সেচের কাজে খুবই খারাপ অবস্থা এবং সব দিকে বন্যা হয়ে যেতে পারে তবে এদিকে সরকারের নজর রাখা প্রয়োজন